হ্যাঁ বলো ওই তো সকাল নটার দিকে হ্যাঁ বারোটা থেকে হ্যাঁ দেবে তো হ্যাঁ মদনমোহন মন্দিরে ওই যে ধর্মীয় অনুষ্ঠানটা আছে না হ্যাঁ ওটার কারণেই টিফিন দেওয়া হবে দুপুরেও দেওয়া হবে সকালেও দেওয়া হবে হ্যাঁ আমারও করতে হবে না হ্যাঁ দুপুরে হয়তো ফ্রায়েড রাইস আলুর দম এসবই দেবে এটাই তো শুনছিলাম শাড়ি শাড়ি তুমি কী পরে যাচ্ছ তুমও তাহলে শাড়ি পরেই চলো হ্যাঁ হ্যাঁ তুমি একটা লাল পাড় সাদা শাড়ি পরে যেও হ্যাঁ হ্যাঁ তুমি তুমিও দিয়ে দি যেও হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ কাল অনেক মজা হবে

ঠিক আছে হ্যাঁ রাখছি হ্যাঁ